আমি স্কুল কলেজ ভারতীয় বিজ্ঞানীদের সম্পর্কে জেনেছি যেমন আচার্য জগদীশ চন্দ্র বসু আচার্য জগদীশ চন্দ্র বসু বলেছেন গাছেতেও প্রাণ আছে স্যার আইজ্যাক নিউটন বলেছেন যে মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে এ গাছের ফল উপর থেকে নিচে পড়ে এ তারপরে গণিতবিদদের ভারতের গণিতবিদ সম্পর্কে আর্যভট্ট আর্যভট্ট শূন্যের আবিষ্কার করেছিলেন